বলতে গেলে আমাদের এখানে এখন সারাাদিনই বি বিদ্যুৎ থাকে আগে খুব অসুবিধা হতো হ্যাঁ আর বিদ্যুতে অসুবিধে এখন তেমন অসুবিধা হয় না আর বর্ষাকালে তো অবশ্যই বিদ্যুৎ না থাকার অসুবিধা হয় বর্ষাকালে হয় আর গরমকালে লোডশেডিংটা অনেক হয় তাই এইটা গরমকালে গরমে থাকা যায় না লোডশেডিংটা যদি বেশি হয় রাতের দিকে অনেক যদি ঘুমানোর সময় হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম দেখা যায় হ্যাঁ আর অন্যান্য ঋতুতে লাইটটা দরকার ফ্যান ট্যানের অতো দরকার পড়ে না কিন্তু লাইটটা দরকার বিভিন্ন কাজকর্ম কম্পিউটারের কাজকর্ম যেগুলো করতে হয় তখন তো বিদ্যুৎ দরকার সেগুলো প্রভাবিত হয় কারো কারো কলকারখানা আছে ছোটোখাটো কারখানা আছে মেশিনারি জিনিস আছে সেগুলো প্রভাবিত হতে পারে তো এইগুলো খেয়াল রাখি তো ওই অনেক সময় কী হচ্ছে ট্রান্সপোর্টেশনে ফোন ফোন টোন চার্জ টার্জ এখন সব কিছু তো ডিজিটাল আসছে তো ডিজিটালের জন্য চালানোর জন্য বিদ্যুৎ দরকার সেখানে অসুবিধা হচ্ছে